আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হত এবং তখন একটু খুবই খারাপ লাগতো কারণ আমাদের বাংলা ভাষা খুবই মিষ্টি একটা ভাষা আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ইংরাজি থেকে বাংলা ট্রান্সলেশান করতে খুবই খারাপ লাগতো কারণ আমরা ছোটো থেকেই বাংলা শিখে এসছি বাংলা পড়ে এসছি সেখানে হুট হঠাৎ করে ইংরেজি ট্রান্সলেশান করাটা খুবই আমাদের পক্ষে অসম্ভব এবং বাংলা আমাদের কাছে একটা এমন একটা ভাষা মাতৃভাষা কারণ আমরা ছোটো থেকেই মা বাবার মুখ থেকে শিখে এসছি বাংলা ভাষাটা বা অভিজ্ঞতা বলতে দেখা গেছে যে যে ইংলিশে যে সেনটেন্সগুলো ইংলিশে ইংলিশে যে ওয়ার্ডগুলো সেখানের সঙ্গে বাংলার কোনো মিল নেই বাংলার কোনো মিল নেই কিন্তু বাংলার যে ওয়ার্ডগুলো বা বাংলার যে মানেগুলো সেখানে কিন্তু ইংরেজিতে ইংরেজি সম্বন্ধে কোনো মিল নেই দেখা হচ্ছে দুটো ভাষাই সম্পূর্ণ পুরোপুরি আলাদা বাংলা হচ্ছে আমাদের বাংলা আমরা ছোটো থেকে শিখে এসছি ছোটো থেকে পড়ে এসছি কিন্তু বাংলা বলতে আমাদের অসুবিধা হয় না বাংলা বুঝতে আমাদের অসুবিধা হয় না বাংলা বলতে আমাদের কষ্ট হয় না কিন্তু ইংরেজি একটা এমন একটা ভাষা আমাদের বলতে কষ্ট হয় বুঝতে অসুবিধা হয় ওই জন্যেই বাংলা আমাদের কাছে কোনো কিছু অসুবিধার কোনো সমস্যার